পশ্চিমবঙ্গের ক্রীড়াখাতে সাধারণত খেলাধুলা সংক্রান্ত দুর্নীতি অসদাচারণ সমস্যা বেড়েই চলেছে তার কারণ হচ্ছে সেখানকার যে আচরনবিধি নীতিশাস্ত্রে যে কমিটি তারা এটাকে নানানভাবে এটাকে চালনা করে চলেছে তো সেই কমিটিরা তাদের নিজেদের পছন্দ মতো এবং যারা বেশি টাকা টাকা দিয়ে এবং অর্থ বেশি দান করে যারা ওখানে উপস্থিত হচ্ছে তাদেরকে তারা সিলেক্ট করছে এবং অন্যান্য যারা ট্যালেন্টেড পশ্চিমবঙ্গে থাকা আরও অন্যান্য যারা ট্যালেন্টেড এ সেই খেলার জন্য কিন্তু তাদের আর্থিক দিক থেকে কোনো ভালো সুবিধা নেই হ্যাঁ তাই তারা পিছিয়ে পড়ছে তাদের সেই জায়গায় কারণ সিলেক্টাররা শুধু তাদেরকেই খুঁজছে যারা খেলা তথা অর্থ দুটো প্রদান করতে সক্ষম তো এই জন্যই আমাদের পশ্চিমবঙ্গে ট্যালেন্ট দিন দিন হারিয়ে চলেছে এবং তার সাথে সাথে মহিলাদেরও এখানে খুব একটা সুবিধা প্রদান করা হচ্ছে না কারণ যতো পশ্চিমবঙ্গে যতোটা সংখ্যক বা তথা গোটা রাজ্য তথা গোটা দেশ জুড়েই আমাদের শুধু ছেলে বা যুবকরাই শুধু যুক্ত হয়ে আছে মহিলারা সেরকম অর্থে যুক্ত হচ্ছেন না খেলাতে তাই তাদেরকেও সেখানে কমিটিদেরকে একটু দেখা উচিৎ এবং ভারতীয় ক্লাব কর্তৃপক্ষকেও এই নিয়ে চিন্তা ভাবনা করা উচিৎ যে কীভাবে এর মোকাবিলা করা যায়